আমার এলাকার বিভিন্ন ঐতিহাসিক ঘটনা রয়েছে আমার এলাকায় পুরোটাই ঐতিহাসিক সম্প্রদায় নিয়ে গঠিত এখানে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ দেখা যায় এছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠানেই বহু লোক এখানে ঘুরতে আসে এখানে ধর্মীয় উৎসবগুলো সবাই মিলে একসাথে উদযাপন করা হয় কোনও উৎসবেই এখানে দাঙ্গা ঝামেলা অশান্তির সৃষ্টি হয় না কারণ এখানকার মানুষদের মধ্যে ধর্মীয় একতার পাশাপাশি একটি মানসিক একতা লক্ষ্য করা যায় তারা কোনও ধর্মকে নিচু বা ছোট চোখে বা ঘৃণার চোখে দেখে না সমস্ত ধর্মকে দেখার আগে দেখা হয় যে সবাই আমরা মানুষ মানুষ হিসেবে আমরা বসবাস করছি ধর্ম অনেক পরে তাই এখানকার বাঙালি অর্থাৎ হিন্দুদের বিভিন্ন উৎসব মুসলিমদের উৎসব খ্রিস্টানদের উৎসব সবাই একসাথে মিলে উদযাপন করা হয় কোনও ধর্মের উৎসব পালনের সময় অন্য ধর্মের মানুষেরা এসে তাতে বাধার সৃষ্টি করে না সবাই মিলে একসাথে সেই আনন্দের উৎসবে মেতে ওঠে দুর্গা পুজো ঈদ সমস্ত কিছু এখানে একসাথে ভালোবেসে পালন করা হয় সব ধরনের মানুষ এতে অংশগ্রহণ করে দুর্গা পুজোর সময়ও যেমন আমাদের এখানের পুরো এলাকা খুশির আনন্দে মেতে ওঠে পুরো শহর আলোকসজ্জায় সেজে ওঠে ঠিক সেইরকম একই ঘটনা দেখা যায় যখন ঈদের উৎসব আসে তখনও একই রকম ঘটনা দেখা যায় পুরো শহরই আনন্দে মেতে ওঠে কোনও ধর্মকেই ছোট করে বা অপমান করে কিছু করা হয় না সমস্ত ধর্মের মানুষই একসাথে ঘোরে প্রাচীন যুগ থেকেই এটা চলে আসছে কোনও সময়েই আমাদের দেশে বা অর্থাৎ আমাদের গ্রামে এইরকম কিছু ছিল না তাই আমাদের এলাকা ইতিহাসের দিক থেকে বা সম্প্রদায়িকের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে